হ্যাঁ দাদা আপেল কত আপনার হুম এক কেজি দিন তাহলে দাদা এই যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে আপনাদের ভয় লাগে না আচ্ছা বলুন তো এই ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী কে আমাদের তো ভয় লাগে ট্রেনে উঠতে কিন্তু আপনাদের ভয় লাগে না হুম তো অবশ্যই আপনি ঠিকই বলেছেন ওই কারণগুলোর জন্যই ট্রেন দুর্ঘটনা হয় হ্যাঁ সে তো অবশ্যই আপনার বাড়িতে কে কে আছে দাদা

আমার বাড়িতে আমার স্বামী আছে আর দুটো বাচ্চা আছে আমার স্টেশন এসে গিয়েছে হ্যাঁ আমি নেমে যাচ্ছি